পশু পণ্য প্রক্রিয়াকরণের সাধারণ পদ্ধতি হল প্রথমেই কোনও ছোট পশু বাচ্চা কেনা সাধারণত ছোট পশুর বাচ্চা কিনলে দামে কম পড়বে আর বড় কিনলে দামে বেশি পড়বে সুতরাং ছোট বয়সেই কিনে নেওয়া ভালো এবং ছোট বয়সেই কিনে নিলে বাড়িতে পোষা খুব সহজ হয় তবে ছোট বলে একদম ছোট নয় তারা মায়ের দুধ ছাড়ার পরে থেকে ঘাস বা অন্যান্য খাবার শুরু করার পরেই ছোট বাচ্চা পশু কেনা ভালো এবার সেটা সাধারণতভাবেই স্ত্রীলিঙ্গ পশু কেনাই ভালো এবং সেটা হলে তার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানে বাচ্চা প্রজননের বয়স হলে তারপরে তাকে নিয়মিত প্রক্রিয়ায় প্রজনন করাতে হবে করানোর পর তার তার যখন বাচ্চা হবে সেই বাচ্চাগুলোর কোনওটা হচ্ছে পুরুষ বাচ্চা হবে কোনওটা মেয়ে বাচ্চা হবে মেয়ে বাচ্চা সাধারণত বাড়িতে পোষা হয় আরও প্রজনন বৃদ্ধি করার জন্য আর পুরুষ বাচ্চা হলে অনেক সময়েই ছোটবেলাতেই বিক্রি করে দেওয়া হয় আবার অনেকসময় কী হয় পুরুষ বাচ্চাগুলোকে ভালোভাবে খাইয়ে দাইয়ে বড় করার পরে বড় বয়সে কসাইয়ের দোকানে বিক্রি করে দেওয়া হয় আবার যেগুলো মেয়ে বাচ্চা থাকে মেয়ে বাচ্চাগুলোকে আবার বড় করা হয় বড় করার পরে সেগুলোরও আরও অনেক বাচ্চা হয় এইভাবে পশুর প্রজনন প্রক্রিয়াকরণ করা হয়